স্যার আমি এরকম অলকেশ মিত্র বলছি বলছি কী যে আমি আপনার ইনস্টিটিউশনে ভর্তি হতে চাই তো এই জন্য হ্যাঁ আমার ছেলের জন্য তো সেই জন্যই আর কী আমি জানতে চাচ্ছিলাম যে কীরকমভাবে ভর্তি হওয়া যায় কারণ এর একটা লম্বা প্রসেস লাগে শুনেছি তাছাড়া ডকুমেন্টসের ব্যাপার স্যাপার থাকে নাম্বার মোটামোটি এইটি ফাইভ পার্সেন্ট মতো আছেই আর ইংলিশে একটু কম আছে সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মতো আর অন্য অন্য সাইন্সের সাইন্সের সাবজেক্টগুলো ওই রকম এইট্টি ফাইভ করে এইটের কাছাকাছি করে সব আছে

তাহলে সেইটা সেইটা মেরিট লিস্টটা আমি তালে ফর্ম ফিলাপটা কীভাবে করবো অনলাইনেই করে দিলে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো বলছি কি কোনো কোটার কোনো ব্যবস্তা আছে যে কিছু ছেলে মেয়েদের এরকম আলাদা রকম ফেসিলিটি সুযোগ সুবিধা কারণ দেখুন আমি একটু ভালো করে পড়াশুনো শেখাতে চাই আমার ছেলেটাকে সেহেতু আমি চাই যেন ও সব রকম ফেসিলিটি পায় অন্তত পড়াশুনোর জন্য ও হচ্ছে ইংলিশটাতে একটু কাঁচা আছে সেই বিষয়ে যেন একটু ভালো করে শিখতে পারে আপনার স্কুলে সেরকম সব পরিকাথামো ঠিকঠাক আছে তো কিছু মনে করবেন না আমি এভাবেই জানতে চাইছি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যোগাযোগ করছি হ্যাঁ আর ধন্যবাদ ইনফরমেশান দেওয়ার জন্য আমি ওখানে ভর্তি করতে চাই তো ওই জন্য ঠিক আছে থ্যাংক ইউ